আমি চারদিন আগে ফ্লিপকার্ট থেকে নয়েজের ইস্মার্ট ঘড়ি অর্ডার করি সেটি সঠিক সময়ে আমার কাছে আসে ঘড়িটি ঠিকঠাক কাজ করছে এবং কোয়ালিটিও খুব ভালো দ্রব্যটি যা যা কিছু উল্লেখিত ছিল তা তা সব কিছুই রয়েছে ঘড়িটির মধ্যে ঘড়িটি খুব ভালো এবং খুব ভালো কোয়ালিটির